বাইরে থেকে আমাদের এইখানে অনেক রকমের কাজ হচ্চে বাইরে থেকে লোক এসে আমাদের এইখানে কাজ করছে সেইখানে আমাদের অনেক বিবাহিত মেয়ে আইবুড়ো মেয়ে বিবাহিত ছেলে আইবুড়ো ছেলে তাদের নিয়ে একটা কাজ হচ্ছে ফোনের মাধ্যমে সবাই সেই কাজটায় প্রথমে রাজি হতে চায়নি কিন্তু যখন শুনল যে এইটা এখন কোনো ব্যাপারই নয় সবাই যেরকম ফোন ঘাঁটে ফোনের মাধ্যমেই এই কাজটা হয় তাই সেই বাইরে থেকে যেই ম্যাম স্যার যারা আসছে তাদের নিয়ে বলছে যে এই কাজটা তোমরা করো তোমাদের খুবই ভালো হবে করে দেখো সেই স সব শুনে তারাও রোজগার করছে আমাদেরও রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে সেই কাজটায় অনেকেই আমাদের পাশের ঘরে তারা জানত না কিন্তু আমি তাদের ব্যাপারটা বুঝিয়ে দিতে তারা বলছে ঠিক আছে চলো একদিন সবাই মিলে দেখি কীরকম কাজ কিন্তু এই কাজটা করার জন্য সবাইকে ফোন ব্যবহার করতে হবে সবাই সবাইয়ের সবার হাতে এই ফোনটা নিয়ে যেতে হবে বলই যে এই কাজটা করার জন্য যে সবাই রাজি তো সবাই তখন বলল হ্যাঁ সবাই রাজি আছে এটা তো কোনো ব্যাপার নয় আজকাল তো সবাই ফোন ঘাঁটে সবার হাতেই ফোন আছে এ ফোনের কাজ তো শুধু আসবে ফোনটা নিয়ে আসবে তারা কিছু জিজ্ঞেস করবে তাদের বলার জন্য তাদের বলার জন্য আমরা